দাদা বলছি এখন কালোনুনিয়া আর বাদশাহভোগ এই দুটো চালের দাম এখন খুব হাই হয়ে গিয়েছে বাজার দর যা অগ্নিমূল্য চলছে তা ওই চাল আপনি যা আগের রেটে নিয়ে গিয়েছিলেন সেই রেটে আর আমরা আপনাকে দিতে পারবো না কারণ আপনি কী বলতে চাইছেন আমাকে আপনি বলুন এখন চালের দাম এই বছর যে আমাদের পশ্চিমবাংলার বর্ধমান বাঁকুড়া বীরভূম ডিস্ট্রিক্টে যে আমাদের প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় এবারে বৃষ্টির কারণে ধান আমাদের সেরকম ফলন হয়নি সম্পূর্ণ নির্ভর করতে হচ্ছে বীরভূম জেলার ধানটাকে কারণ আমাদের যেটা পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে সেই বর্ধমানেই অনাবৃষ্টির কারণে আমাদের ধান বেশি উৎপন্ন হয়নি সেই জন্যই এখন মোটামুটি চালের দাম অনেকটাই বেড়ে গিয়েছে এবার আপনি যদি এই চাল না আমরা আপনাকে সাপ্লাই দিতে পারি তাহলে আপনি যদি ঘদ্দে চাল অর্থাৎ লোকাল চাল যদি খান তাহলে আপনি খান কিংবা যদি না খান তা কি বলতে চাইছেন বলুন তাহলে কী করতে হবে তাহলে আপনি যদি মিনিকেট বা লাল সম্রাট খান তাহলে বলুন তাহলে আপনাকে এই সমস্ত চালই একটু অল্প রেটে দিতে পারবো আমরা এবার আপনি কি বলতে চাইছেন সেটা দেখুন কি বলতে চাইছেন তাহলে এই দামটা একটু বাড়বে আপনি আগে যে দাম দামে কিনতেন তার থেকে মোটামোটি বস্তা পিছু তিন চারশো টাকা বাড়বে আপনি যদি ভালো মনে করেন আর আপনি ওই যে বাদশাভোগ চালটা এত পছন্দ করেন কেন তাহলে আপনি লোকাল ছত্রিশ খান ছত্রিশ তো ভালো জিনিস ছত্রিশ চাল তো আমাদের এদিকে লোকাল সবই খায় ছত্রিশ তো মোটামুটি বাদশাভোগের থেকেও সবাই যে সমস্ত কাস্টোমার আছে তারা সবাই ওই নাম করছে যে ছত্রিশ মোটামুটি একটা ভালো চাল ছত্রিশটা সমস্যা হ্যাঁ ঠিক আছে আর আপনাকে ডেলিভার আমরা করবো হুম হুম ঠিক আছে হুম